হ্যাঁ হ্যাঁ বলুন

আসুন না দোকানে এলে অনেক কিছু আছে এক দাম অনেক রকমের দাম আছে মোটামুটি স্টার্টিং তো চার হাজার থেকে তিন চার হাজার থেকে স্টার্টিং আছে তিনটে হ্যাঁ আসুন না কম দামের আছে বেশি দামে আছে মাল কম আমার আসুন দোকানে আসুন এলে দেখতে পাবেন সেখানে কম দামেরও আছে আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড কম্পানির আছে চলে আসুন কম দামেরও আছে হ্যাঁ আসুন না হারকিউলিশ আছে এখন অনেক কিছু সাইকেল আছে যেটার যেরম পছন্দ হবে সেটাই সেরম দাম কিছু আসুন না ডিসকাউন্ট দিয়ে দেবো চলে আসুন কোনো ব্যপার না না না সবই ডিসকাউন্ট এখানে অফার ভালো আছে এ এতো নাম করা এ দোকান অনেকদিন এ কুড়ি বছরের ব্যবসা করছি এতদিন ঠিক আছে চলে আসুন কোনো ব্যাপার না না না আসুন না আসুন চলে আসুন হ্যাঁ আমি সকাল খুলবে তো হ্যাঁ খুললেই চলে আসবেন ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ